হ্যালো কে বলছেন হ্যাঁ কি মাছ কিনতে চান বলুন কি মাছ নিতে চান ওই যে চিংড়ি মাছটা পাবেন কতোটা লাগবে আপনার কবে লাগবে ও কতোটা ইলিশ মাছ ইলিশ মাছের ইলিশ মাছ তো তাহলে ইলিশ মাছটা চেষ্টা করে দেখছি ঠিক বলতে পারছি না ইলিশ মাছটা আগে থেকে বলতে হয় না সব সময় পাওয়া যায় না ইলিশ মাছের দামটা একটু বেশি ইলিশ মাছের দামটা একটু বেশি পড়বে রুই মাছও পাওয়া যাবে কাঁটাপোনা মাছটা পাওয়া যাবে ও ঠিক আছে কতোটা লাগবে ষাট কেজি ষাট কেজি না সাত কেজি ষাট ও আচ্ছা কাল কখন দিতে হবে এটা কখন মাছটা ডেলিভারি দিতে হবে আচ্ছা মাছটা কেটে দেবে না করবে কেটে দিতে হবে আচ্ছা মাছটা কেটে দেওয়ার জন্য চার্জ লাগবে আপনি খরচটা পেয়ে যাবেন তাই তো দুশো টাকা দুশো টাকা কেজি দুশো টাকা আর হচ্ছে ষাট কেজি আচ্ছা ঠিক আছে আর কেটে দেওয়ার জন্য হচ্ছে এক্সট্রা টাকা লাগবে ওই ষাট কেজি বললেন তো ইলিশ মাছটা দেখতে হবে যথাসম্ভব পাওয়া যেতে পারে দামটা বেশি পড়বে চোদ্দোশো পনেরোশো টাকা কেজি ধরুন চোদ্দো পনেরোশো পনেরো পনেরো হাজার টাকায় ওইটা নিয়ে পনেরো হাজার টাকা বারো হাজার টাকা প্রায় বিল হচ্ছে আপনি অন্তত দেড় হাজার টাকা থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করে দেবেন ওখানে ইলিশ মাছটা ইলিশ মাছটা কি ষাট কেজি লাগবে আপনার আচ্ছা দেখতে হবে চেষ্টা করে যথাসম্ভব পাওয়া যেতে পারে আপনাকে ওই সন্ধের দিক করে ফোন করে জানালেই তো নাকি সন্ধের দিক করে ফোন করে ইলিশ মাছটা পাওয়া গেলে তাহলে ইলিশ মাছটার অর্ডার নিয়ে নেবো ঠিক আছে হ্যাঁ কালকে আপনি পেয়ে যাবেন হ্যাঁ